হ্যাঁ বলুন ম্যাডাম

আচ্ছা এটা কখন হচ্ছে বলবেন একটু সকালে তো হ্যাঁ সকালে যখন আপনাদের রুমটা দিলাম তখন তো ঠিক ছিলো রুমটা এসি সব কাজ করছিলো এখন বলছেন কাজ করছে না আচ্ছা না না আমরা সব কিছুই সব কিছুই চেক করে দিয়েছিলাম ম্যাডাম ঠিক আছে রুমটা

আচ্ছা লক লকের আবার কী হয়েছে লক কাজ করছে না লকও তো সবকিছু দেখে আমরা ই করেছিলাম আচ্ছা ঠিক আছে লক আচ্ছা ঠিক আছে বেড শিটে প্রবলেম বলছেন মানে দাগ হয়ে গেছে না দাগ হয়েছিলো এরম কিছু আচ্ছা সকালে যখন রুমটা দিয়েছিলাম আপনাদের সব কিছু দেখেই দিয়েছিলাম এখন বলছেন আপনার অনেক কিছু প্রবলেম হয়েছে ঠিক আছে আমি তবু যাচ্ছি গিয়ে দেখছি ঠিক আছে আর জল নেই বললেন তাই তো রুমে আচ্ছা ঠিক আছে জল নিয়ে যাচ্ছি এবং রুম সার্ভিস যে বয় থাকে তাদেরকে আমি মানে বলছি আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর আপনার বেড বেড চাদরটা চেঞ্জ করে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রুম সার্ভিস যারা করে তাদেরকে আমি পাঠাচ্ছি আর আমি ওই একটু বাদেই ফোন করে জানাচ্ছি যে কী হয়েছে না হয়েছে আর আপনার চারশো চারশো দু নম্বর বললেন তো রুম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি পাঠাচ্ছি ঠিক আছে হ্যাঁ রাখুন